হ্যাঁ আমি এমন একটা বই পড়েছিলাম যা আমি প্রথমে পড়তে চাই নি ভাবলাম ভালো হবে না কারণ ওই বইটার নামটাই আমার পছন্দ হয় নি তাও অনেকের বলাতে শেষ পর্যন্ত বইটা পড়লাম সেই বইটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা নাম শুনে অতটাও ভালো লাগে নি আমার কিন্তু ওই বইটা যখন পড়া শুরু করলাম আস্তে আস্তে এক অদ্ভুত অনুভূতি তৈরি হতে লাগলো এরপর কী হবে সেইটা জানার ইচ্ছে আরও গভীর হতে লাগলো এটি একটি ত্রিমুখী প্রেমের উপন্যাস এছাড়া রবি ঠাকুরের লেখার মাধুর্য যে কারুর মন কেড়ে নেবে তা বলাই বাহুল্য এই উপন্যাসে অমিত রায় ছিল বিলেত ফেরত ব্যারিস্টার তার প্রখর বুদ্ধি অতুলনীয় এক রোম্যান্টিক যুবক সে একবার শিলংয়ে বেড়াতে যায় এবং সেখানে এক মোটর দুর্ঘটনায় পরিচয় হয় লাবণ্যর সাথে যার পরিণয়ে এলো প্রেম কিন্তু অচিরেই বাস্তববাদী লাবণ্য বুঝতে পারে অমিত একেবারে রোম্যান্টিক জগতের মানুষ যার সাথে সংসার করা খুবই সহজ হবে না তার পক্ষে ইতিমধ্যেই শিলংয়ে হাজির হয় কেতকী তার সাথে অমিতের বিবাহ ঠিক হয়েছিলো শেষ পর্যন্ত অমিত স্বীকার করে যে লাবণ্যর সাথে তার প্রেম জলের দিঘির জলের মতো সে জল ঘরে আনবার নয় তাই সে বাড়ি ফিরে কেতকীকেই বিবাহ করে এই বইটি পড়ে আমরার মন পরিবর্তন হয়েছিলো যে আমার যা আমরা যা কল্পনা করি তা বাস্তবায়িত করা অনেক কঠিন এবং ভালোবাসা যদি গভীর হয় তা তো ত্যাগ করাই শ্রেয়